আমি মনে করি শিক্ষিতরা সমস্ত নীতি মেনে চলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শিক্ষিত দেখা যায় যে তারা খুবই অবহেলা এবং রাগান্বিতভাবে যেন পরিবেশকে চোখে দেখে তারা সমাজের কিছু কিছু শ্রেণির লোককে দেখে তারা খুবই নিম্নমানের চোখে দেখে আবার কিছু কিছু শিক্ষিত যারা সমাজকে একই চোখে দেখেন এবং তাদেরকে শিক্ষিত নিজের সমসাময়িক শিক্ষিত করার চেষ্টা করেন এবং এই চেষ্টা করতে তারা খুবই খুবইভাবে প্রচেষ্ট চেষ্টা করেন এতে সব নিজের এলাকা নিজের রাজ্য নিজের দেশকে মনে রাখার চেষ্টা করেন শিক্ষিত করার চেষ্টা করেন যাতে উন্নত হয়ে উঠুক এবং নাম হোক তারই সঙ্গে তারা খুবই কঠোরভাবে পরিশ্রম করেন শিক্ষিত হওয়ার জন্য এবং প্রত্যেক জনকে শিক্ষিত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি যেমন ব্যক্তিরা যারা শিক্ষিত হয়েও তারা তারা একে অপরকে অবহেলা করে যারা মনুষ্যত্ব বুঝতে পারে না